আমি প্রতিদিন সকাল সাতটাতে ঘুম থেকে উঠি উঠে পুরো দিনের জন্য প্রস্তুতি নিই এরপর কৃতকর্ম সেরে স্নান করি তারপর খাবার টেবিলে বসে জলখাবার খাই কোনোদিন পরোটা আবার কোনোদিন রুটি আবার কোনোদিন পাউরুটি খাই এই সব কিছু করতে করতে আমার সাড়ে আটটা বেজে যায় তারপর আমি একটু পড়তে বসি সাড়ে নটাতে পড়ে উঠি এইসব কাজ হয়ে যাওয়ার পর আমি একটু ফোনে ইউটিউব দেখি তারপর ফেসবুকও করি সাড়ে দশটা বেজে যাওয়ার পর আমি একটু টিভি দেখি কখনও সিনেমা আবার কখনও গান যেদিন যেমন ইচ্ছে করে ওমনি টি ভিতে অনুষ্ঠান দেখি এমনিভাবেই সকালের দিকটা কেটে যায় তারপর আমি দুপুরের খাবার খাই ঐ একটা নাগাদ খেতে বসি মা বাবার সঙ্গে গল্পও করি আর সাথে খাবারও খাই দুপুরবেলাতে আমি কোনোদিন ঘুমোই না সেই সময়টাতে আমি একটু বই পড়ি আবার সরকারি চাকরির জন্য অঙ্ক করি তারপর বিকেলবেলাতে আমি প্রাইভেট পড়াই চারটে থেকে পড়াই দুজনকে ওরা পঞ্চম শ্রেণীতে পড়ে যেহেতু আমি কলাবিভাগের ছাত্রী তাই আমি ওদেরকে কলা বিভাগটাই পড়াই পাঁচটার সময় আমি পড়িয়ে উঠি তারপর একটু চা বা কফি খেয়ে একটু বিশ্রাম নিয়ে ছটা থেকে আবার পড়াতে বসি ছটার থেকে যারা যারা আসে তারা সবাই ষষ্ঠ শ্রেণী তে পড়ে ওদের সঙ্গে একটু গল্প করি তারপর পড়াতে শুরু করি এইভাবে আমার সারা সন্ধে কেটে যায় ওদেরকে পড়াতে পড়াতে ওদেরকে পড়াবার সময় আমিও অনেক নতুন জিনিস শিখতে পারি যেগুলো আমি আগে জানতাম না ওদের বইয়ে প্রথম দেখতে পেয়েছি তার ফলে আমারও অনেক জ্ঞান অর্জন হয় তারপর একটু মায়ের সাথে ছাদে বসে গল্প করি আমার মায়ের সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লাগে আমার মা সবথেকে প্রিয় বন্ধু আমার তাই আমিও মাকে সব কথা বলি তারপর বাবা ফেরে কাজ থেকে আর আমি তখন পড়তে বসি আমি অনলাইন ক্লাস করি আর মা বাবা গল্প করে গল্প করতে করতে আমারও ক্লাস চলতে থাকে আমি ক্লাস চলে তখন অনেক আমার খিদে পেয়ে যায় তখন আমি খাবার খেয়ে নিই এইভাবেই পুরো দিনটি কাটে আমার তারপর রাত্রি নটার সময় খাবার খাই খাবার খেয়ে আমি ল্যাপটপে কাজ করি আর নাহলে কখনও সিনেমা দেখি তারপর রাত্রিবেলায় রাত এগারোটা নাগাদ আমি গোটা দিন তো অনেক থকে থাকি তাই জলদিই ঘুমিয়ে পড়ি এভাবেই আমার পুরোটা দিন কেটে যায়